প্রথমত বলি পেট্রোলের দাম বাড়ায় আমাদের বাইক চালানো অনেকটাই কমে গিয়েছে কারণ আমি যখন আগে পা পাড়ার মোড়ে যখন কিছু বিকেলবেলা করে কি কিছু খেতে যেতাম তখনও আমি পায়ে হাঁট হেঁটে না গিয়ে বাইক নিয়ে ভ্রমণ করতাম ওখানে বাইকে যেতাম কোথাও দোকানে গেলে বাইক নিয়ে যেতাম স্কুলে গেলে বাইক নিয়েই যেতাম তা এখন বাইকের এখন পেট্রোলের দাম এতো বেড়ে গেছে বাইক খুব কম চালাই কোথাও গেলে কোথাও দরকার বিষয় না হলে এমার্জেন্সি না হলে আমি এখন বাইক ব্যবহার করি না কারণ পেট্রোলের দাম যা বেড়েছে তার থেকে একটু অসুবিধা হয় টাকা পয়সার তেল ভরতে এবং বন্ধুবান্ধব আমাকে বলে যে কি রে তুই আগে বাইক নিয়ে যেতিস তা এখন বাইক ব্যবহার করিস না সত্যি কথা বলতে বন্ধুদেরকে বলতে পারি না লজ্জায় যে এরকম তেলের দাম এত বেড়ে গেছে তাই কী করবো নিজের একটু পকেটমানির একটু সমস্যা হয় এত তেলের দাম বেড়ে যাওয়ায় এই কারণে আর বাইক নিয়ে যাওয়া হয় না আগে আগে যখন আমাদের তেলের দাম খুব কম ছিলো এখন যা হয়েছে তার আগে যা ছিল তার থেকে এখন দ্বিগুণ হয়ে গেছে আগে যখন তেলের দাম কম ছিলো তখন আমরা বিভিন্ন জায়গায় যেতাম বাইকটাই ব্যবহার করতাম এবং সেইভাবে আমরা বাইক নিয়েই আবার আসতাম এই করে আর কি বাইকটা খুব ব্যবহার করতাম কিন্তু এখন যা পেট্রোলের দাম বেড়েছে সেভাবে আর বাইক নিয়ে বেরোনো যায় না এই জন্য আমাকে একটু প্রভাবিত করেছে আচ্ছা জ্বালানি অবশ্যই পেট্রোল পেট্রোল ব্যবহার করার কারণে যে জ্বালানি দূষণ হচ্ছে তা তার জন্য যে ধোঁয়া পেট্রোল ডিজেল এগুলো ব্যবহার করে যে ধোঁয়া হচ্ছে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে তার কারণে পরিবেশ অবশ্যই দূষিত হচ্ছে এবং পরিবেশে অনেক ক্ষতিও হচ্ছে এই যে আমরা দেখলাম যে হ্যাঁ আমরা দেখি প্রায় দেখি যে ট্রাফিকে ট্রাফিক যখন পড়ে রাস্তাঘাটে তখন অনেক গাড়ি দেখেছি যে স্টার্টটা বন্ধ না করে সেভাবেই চলছে তারা মনে করছে যে আমাদের অনেক টাকা আছে আমরা তেল পোড়াতেই পারি আমাদের কোনো সমস্যা হবে না কিন্তু ওনারা যে ভাবছে না যে এই যে আমরা বিনা কারণে পেট্রোল ডিজেল পোড়াচ্ছি বিনা বিনা প্রয়োজনে তার তার থেকে আর নিজেদের থেকে নিজেদের কত লাভ হচ্ছে সেটা বল বলতে পারছি না কিন্তু আগামী আগামী স প্রজন্মে আগামী সময়ে গিয়ে দেখা যাবে যে পরিবেশের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এবং সে ক্ষতি হওয়াটা স্বাভাবিক যে যে আমরা এতো বিনা প্রয়োজনে যে এত ডিজেল পেট্রোল পোড়াচ্ছি আমরা যে ক্ষয়ক্ষতি যে ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়ার কারণে পরিবেশটা দূষণ হচ্ছে তার থেকে আগামী প্রজন্মে আরও সমস্যা দেখা দিতে পারে এটা আমার বিশ্বাস যে আগামী প্রজন্মে এগুলো পৃথিবীর পৃথিবীর পরিবেশে অনেক ক্ষয়ক্ষতি দেখা দেখাবে এবং সমস্যা দেখা দেবে